আমার দেখা বা নেওয়া সবথেকে দুঃসাহসী ট্রিপ হল কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী ভ্রমণ কেদারনাথ বদ্রীনাথ ঘোরা বেশি দুঃসাহসী এবং বেশি উত্তেজনাপূর্বক যতই কষ্ট হোক এখানে যাওয়া উচিত দুঃসাহসী বলতে এখানে পাহাড়ি রাস্তা বরফে ঢাকা জীবনের অনেক ঝুঁকি রয়েছে অক্সিজেনের লেভেল অনেকটাই কমে যায় অক্সিজেন অনেক সময় নেওয়া কষ্টকর হয় রাস্তা দিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ পড়ে যাওয়ার ভয় থাকে মরে যাওয়ার ভয় থাকে কিন্তু তাও কেদারনাথে যাওয়া বদ্রীনাথে যাওয়া অনেক ভাগ্যের বিষয় এবং যাওয়া উচিত এখানে প্রাণের ঝুঁকি থাকলে তাও যাওয়া উচিত কারণ এখানে আমাদের সনাতন ধর্মী ভগবানের স্থান দর্শন করা উচিত অন্যান্য তো অনেক জায়গায় যাওয়া যায় তাও আমার মতে এখানে দুঃসাহসী জায়গা প্রাণের ঝুঁকি থাকে পাহাড় থেকে পড়ে যাওয়ার ভয় অনেক রকম ঘটনাই ঘটতে পারে রিস্ক থাকে অনেক কিন্তু দর্শনের যে মুহূর্ত সেটা খুবই শান্তিপূর্ণ যখনই সেই দুঃসাহসীকর রাস্তা পার করে যখনই আমরা ভগবানের দর্শন করবো বা সেই গন্তব্যস্থলে পৌঁছানো যাবে তখনই মনে যে শান্তিটা পাওয়া যায় সেই শান্তিটা অন্য রকম এই দুঃসাহসীকর জায়গাটা পার না হলে সেই শান্তির জায়গাটা পাওয়া সম্ভব নয় তাই এরকম জায়গায় যাওয়া উচিত দেখা উচিত শোনা উচিত বোঝা উচিত জানা উচিত সবার প্রথমত সব জায়গায়ই যাওয়া উচিত জানার জন্য কিছু নতুন কিছু শেখার জন্য আমার মতে সব থেকে দুঃসাহসীকর জায়গা হলো কেদারনাথ বদ্রীনাথ